হ্যাঁ নমস্কার স্যার আপনার কি হ্যাঁ আমি আপনার একজনের কাছে নম্বরটা এই নম্বরটা পেলাম আর কি আপনার কি হচ্ছে একটা জিম জিম সেন্টার রয়েছে আচ্ছা আপনাদের জিম সেন্টারটার নামটা কি যেন একটু আচ্ছা আচ্ছা তো আমি বলতে চাইছি আমি কয়েকদিনের জন্য আমি বাইরে ছিলাম আর কি কয়েকদিনের জন্য দেশে আসছি তো আমি এখানে চাইছি কিছুদিনের জন্য ফিটনেস ফিটনেসটা রাখতে আমি তো সেই জন্যে আমি আপনাকে ফোন করছি আর কিছুদিনের মাত্র কিছুদিনের জন্য আমি দশ পনেরো দিনের দেশে থাকব সেই জন্য কি আপনার জিম সেন্টারে ভর্তি হতে পারি না না সব ঠিক আছে আমার আমার বডি সিক্স প্যাক আছে কারণ আমি সেখানে তো কাজ করতাম সেখানে আমি নিয়মিত জিম করতাম সেই জন্য আমার বডিটা সিক্স প্যাকই রয়েছে তো আমি এই দশ দিনের জন্য আমার দেশে এসছি ওই জন্য আমি জানতে চাইছি যে দশ দিনের জন্য জয়েন করা যাবে কি না আর হ্যাঁ বলছি আমার এর ফিজটা কত কি হবে আচ্ছা আচ্ছা আপনাদের জিম সেন্টারটা কখন কখন চলে

আচ্ছা হ্যাঁ আমি এসে এসে এটাই শুনলাম যে আপনাদের এখানে ভালো জিমের জিমের জিনিসপত্র রয়েছে ওই জন্য আপনাকে কল করছি আর কি

হ্যাঁ বলছি আমি দশ দিনের জন্য জিম করার সাথে সাথেই আমি ইয়ে করব আর কি ডায়েটও করব ডায়েট করার জন্য কিছু এখন বলতে পারেন যখন জিম জয়েন করব তখন তো করব এখন ডায়েট করব কিছু টিপস দিতে পারেন কী কী খাব না খাব

আচ্ছা তেল জাতীয় জিনিসটা আমি এখন এড়িয়ে চলব নাকি

আজকে আপনার আজকে আপনার জিম সেন্টারটা খোলা থাকবে আচ্ছা তাহলে সন্ধ্যার দিকে কি আসব না কি আচ্ছা ঠিক আছে এখন তাহলে রেখে দিচ্ছি আমি একটু ব্যস্ত আছি আর কি না কি আচ্ছা ধন্যবাদ রেখে দিন